আমার কাছে সব সময় রান্না করার কোনো উপকরণ বা কম থাকলে বা উপকরণ না থাকলে সেক্ষেত্রে এ আমি চেষ্টা করি যে সামান্য কিছু রান্না সব সময় তো সব সবজিটা বা সব জিনিসটা উপকরণটা আমার হাতের সামনে থাকে না তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করতে যেমন যখন দেখি গরম মশলা ফুরিয়ে গেছে তখন আমি আমাদের ঘরে যে গোটা জিরে মশলা থাকে যেমন এলাচ লবঙ্গ দারচিনি জয়িত্রি জায়ফল এই সবগুলোকে এ আমি নিজেই ঘরে গরম গরম করে ভেজে নিলাম শুকনো কাঠ খোলাতে ভেজে নিয়ে আর সেটা গরম গরম আমি গুঁড়িয়ে নিলাম দিয়ে এরকমভাবে গরম মশলা তৈরি করে নিলাম সব সময় তো সব উপকরণটা বাড়িতে থাকে না তো সেক্ষেত্রে আমি যখন করতে গিয়ে যদি দেখি এই উপকরণটা নেই তো তখন কি আমি রান্নাটা করবো না তো আমি এরকমভাবেই করে নি তো তারপর যদি দেখি কোনো সবজি নেই তো যেই সবজিটা থাকে সেই সবজিটা দিয়ে আমি রান্না করে ফেলি যখন দেখি হয়তো চাউমিন বানাতে গেলাম তো সেক্ষেত্রে ডিম রইলো না ডিম ছাড়াই আমি বানিয়ে ফেলাম তো সেদিন হয়তো ও খাবারটা একটু টেস্ট কম হলো কিন্তু খাবারটা তো আমার খাওয়া হলো